উৎসবের সময় আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি কখনও নিরামিষ রান্না করি কখনও আবার মাছ মাংসও রান্না করি যেমন যে দিনে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তখন কিন্তু আমরা পুজোর দিন প্রত্যেকেই নিরামিষ রান্না করি নিরামিষি রান্নার মধ্যে থাকে রাইস থাকে শুক্ত থাকে পনির থাকে তার সঙ্গে ডাল লুচি তরকারি আলুর দম মিষ্টি বোঁদে এই সব ধরনের খাবারও থাকে তার সঙ্গে আমরা আবার যেই দিনে বিশ্বকর্মা পুজো হয়ে যায় বিশ্বকর্মা পুজো হওয়ার বিশ্রামের পর দিন আমরা কিন্তু প্রত্যেকের মাছ ভাত সবজি মাছের ঝোল মাছের ঝাল ডাল আর বিভিন্ন রকমের সবজি আদা দিয়ে খো রান্না করে খা খেয়ে থাকি কিন্তু আমাদের যে দিনে বিসর্জন হয় বিশ্বকর্মা পূজা পর পর পর দুদিন সেই দুদিনের দিনে কিন্তু আমরা মাছ মাংস ছাড়াও মাংস ভাতও খায় কারণ ওই দিন আমাদের বিসর্জন হয় ওই বিসর্জন উপলক্ষে বাড়িতে অনেক অতিথিরাও আসে এবং সেই জন্য রাইস পোলাও মাংস চিকেন মটন এই সব বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমরা করে থাকি তার সঙ্গে ভাতও থাকে পোস্ত চিংড়ি পোস্ত থাকে মাছের তরকারি থাকে ডাল থাকে আমরা উৎসব উপলক্ষে বিভিন্ন রকম রান্না করে থাকি যখনও কখনও নিরামিষ রান্নাও করি কখনও আবার মাছ মাংস সব রান্না করি